হ্যাঁ দাদা আপনার কাছে কি ভেজ নন ভেজ দু রকমের খাবার পাওয়া যাবে তাহলে আমাদের একটু নন ভেজ ভেজ দু রকম খাবার একটু লাগ লাগতো আসলে আমার একটা বন্ধুর বার্থডে পার্টি আছে তো ও জন্য আমাদের কিছু খাওয়ার লাগতো তা আপনি কি দিতে পারবেন আমাদের এই দু হাজার চব্বিশ বলতে আমাদের সাতাশ সাত দু হাজার চব্বিশ যদি আপনি দশটা কি বারোটার মধ্যে দিতে পারতেন সুবিধা হতো আমাদের ওই দিনে পার্টিটা হইছে তো দাদা আপনি কি একটু ডিসকাউন্ট দেবেন এত এত কিছু নিচ্ছি আপনি কি দিতে পারবেন ডিসকাউন্ট তো আপনি করবেনই খাবারটা কি আপনি দেবেন তাহলে